হ্যাঁ ঐ সাতাশ টাকা করে কিলো হ্যাঁ পাওয়া যাবে হ্যাঁ আছে ঐটা এই ধরুন পঞ্চান্ন টাকা কিলো

কী রকম কী রকম সাইজ ওহ বো ওর থেকে বড় আছে ছোট আছে যেইটা নিবে সেইটাই আছে হ্যাঁ বড় প্যাকেট নিবে না ছোট প্যাকেট নিবে

আচ্ছা হ্যাঁ আছে হ্যাঁ সময় করে আসবেন তবে নিয়ে যাবেন হ্যাঁ আসবেন তবে হ্যাঁ